আমি কীভাবে বাংলা শিখলাম ভাষা নিয়ে অভিজ্ঞতা আমি বাংলা শিখলাম বলতে আমি বাঙালি বাড়ির ছেলে মানে আমার বাবা মা বাঙালি এবং আমরা বাংলাতেই থাকি পশ্চিমবঙ্গতে আমরা আমরা গর্বিত আমরা বাঙালি এবং এই ভাষা আমি ছোটো থেকে শিখে আসছি মানে বাড়ির থেকে বাংলা এছাড়াও আমি বাংলা স্কুলেই পড়েছি এখানকার বার্নপুরের খুব নামকরা স্কুল সুভাষপল্লী বিদ্যা নিকেতন আর এই ভাষা নিয়ে আমার অভিজ্ঞতা খুব ভালো কেন কি আমি ছোটো থেকে বাংলা মিডিয়ামে পড়েছি এবং আমার বাংলা বলতে কোনো অসুবিধা হয় না এবং আমার বাংলা বলতে লিখতে এবং এবং খুব ভালোভাবে বলতে এবং বোঝাতে আমি খুব ভালো করেই পারি বাংলা ভাষাকে বাংলা ভাষা আমার খুব প্রিয় এই ভাষা আমার খুব ভাল লাগে বাংলা ভাষা হচ্ছে এমন একটা ভাষা এটাকে সবথেকে মানে মিষ্টি ভাষা বলা হয় গুগলে সার্চ করেন হোয়াট ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গয়েজ ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আপনি পাবেন যে বেঙ্গলি বেঙ্গলি হচ্ছে পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা এই ভাষা নিয়ে আমার অভিজ্ঞতা খুবই দারুণ এবং এই ভাষা নিয়ে আমি গর্ববোধ করি